আমার প্রিয় বই বলতে ফেলুদা সমগ্রের ফেলুদা সমগ্র আমার খুবই প্রিয় বই এবং ফেলুদা সমগ্রের যে সবকটি গল্পের মধ্যে বেশ কিছু গল্প রয়েছে যেগুলো পড়তে গিয়ে বিশেষ করে সবকটা গল্পের মধ্যেই আমার বিশেষ করে মনে হয়েছে এই গল্পগুলি থেকে যদি এগুলো ছোটোবেলার থেকে খুব ভালো করে পড়া যায় খুব মন দিয়ে পড়া যায় বুঝে বুঝে পড়া যায় তাহলে প্রতিটি গল্পের মধ্যেই কিছু না কিছু আমাদের চিন্তা করার প্রতিটি গল্প লাইন বাই লাইন যখন আমরা পড়ছি ঠিক পড়ার সময় প্রতিটা চিন্তাশক্তি আমাদের বেড়ে যায় এর পরে কী হতে পারে যেকোনো গোয়েন্দা গল্পের ক্ষেত্রেই শুধুমাত্র সত্যজিত রায় কর্তৃক সৃষ্টি করা ফেলুদা নয় যেকোনো গল্পের গোয়েন্দা গল্পের ক্ষেত্রেই হয় একটা ঘটনা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে এই চিন্তাশক্তি বেড়ে যায় এর পরে কী হতে পারে এর মধ্য দিয়ে আমাদের প্রতি মুহুর্তে যে মাথাকে কাজে লাগানোর তথা চিন্তাশক্তি বাড়ানোর একটা যে বিশেষ কাজ যেটা আজকালকার দিনে খুব বেশি হারিয়ে যাচ্ছে ছেলেমেয়েদের মধ্যে সেই সমস্ত কিছু খুব যদি পড়া যায় শুধু গোয়েন্দা গল্প নয় যেকোনো ধরনেরই উপন্যাস হোক গল্প হোক ছোটো গল্প হোক সাহিত্য চর্চার ক্ষেত্রেই আমার মনে হয় এই চিন্তাশক্তিটা আমাদের বৃদ্ধি পেয়ে যায়